হ্যাঁ কোনো ধর্ম বা সম্প্রদায়ের ক্ষেত্রে খেলাধুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই খেলাধুলার মাধ্যমেই ছোটোবেলাতেই শিশুর মধ্যে নিজের শারীরিক বা মানসিক গঠন তৈরি হয়ে যায় এর ফলে যেমন ছোটো শিশু ছোটোবেলাতে খেলাধুলোর ফলে তাদের হাড়ের শক্তি বৃদ্ধি পায় এবং শারীরিক গঠন বৃদ্ধি পায় ফলে তাদের সঠিকভাবে এবং পরিপূর্ণভাবে মানসিক বিকাশ বৃদ্ধি পেতে থাকে তাছাড়াও এক এক এক একটি খেলাধুলো বিভিন্ন ধরনের জাতি বা সম্প্রদায়ের খুবই একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হিসাবেই বিবেচিত হয় এই সব ক্ষেত্রে তারা ফিট ও সূক্ষ্ম শারীরিক শক্তি এবং বিভিন্ন ধরনের কথাবার্তার জন্য গড়ে ওঠে